আমার এলাকায় এই মাছগুলি পাওয়া যায় যেমন পুকুরের মাছ কই মাছ পোনা মাছ ট্যাংরা মাছ তোড়া মাছ নদীর মাছ নদীতে পাওয়া যায় পাঙাশ মাছ ট্যাংরা মাছ আমাদের বিলে পাওয়া যায় মাঠে কই মাছ ট্যাংরা মাছ পোনা মাছ মৃগেল মাছ কাতলা মাছ এগুলো বড় বিলে জল হয় যখন তখন বড় হয় তার পরে যখন জল বিলে মাঠের জল কমে যায় তখন সেগুলি আবার পুকুরে চলে আসে পুকুর ছেঁচার পরে যে মাছগুলো অবশিষ্ট বেঁচে থাকে সেগুলো সেগুলো পরে পরে আবার তার তাদের তাদের থেকেই বাচ্চা হয়ে আবার মাঠে যায় মাঠে গিয়ে সেগুলিই আবার বড় হয় সেগুলো আমরাই আবার ধরে থাকি পুকুরের আমরা যে মাছগুলো সাধারণত ধরে থাকি পোনা মাছ কই মাছ ট্যাংরা মাছ এগুলো আমরা সাধারণত ধরে থাকি পুকুরে খালে পাওয়া যায় মৃগেল কাতলা এগুলোই খালে পাওয়া যায় আমাদের এখানে সবচেয়ে মাছের দাম বেশি রুই মাছ কাতলা মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছের একটা বিবরণ দিই চিংড়ি মাছ অনেক সময়ে নদীতে পাওয়া যায় খালে পাওয়া যায় এই মাছগুলোর অনেক সময় অনেকটাই দাম উঠে যায় যে রুই মাছ মৃগেল মাছ কাতলা মাছ পোনা মাছ এগুলোর দাম বেশিই হয়